আমরা খেলাধুলাকে খুবই ভালোবাসি আর গ্রামের মানুষ খেলাধুলার উপর খুবই উপকৃত হয় যেখানেই খেলা হোক না কেন যেখানেই খেলা হোক না কেন গ্রামের মানুষ খেলা দেখতে যাবেই কোনো কাজের সময় কিংবা যে সময় খেলা হোক না কেন মানুষ কাজের ফাঁকে কিংবা কাজ করে তারপর খেলা দেখবেই গ্রামের সকল মানুষ খেলাকে খুবই ভালোবাসে আবার দেখি টি ভিতে হোক কিংবা অনলাইন ফোনে হোক টি ভিতে হলে কাজের সময় কাজ সেরে নিয়ে হয়েও দেখবে টি ভিতে না দেখতে পেলেও ফোনে সার্চ করে নেয় যেমন হটস্টার কিংবা ইউটিউব এই দুটো জায়গাতেই খেলা দেখা যায় সার্চ করে দেখে নেয় মানুষ মানুষ গ্রামের মানুষ মানে কাজের ফাঁকে কাজ করতে করতেই ফোনটা চালিয়ে নিল হটস্টারে চালিয়ে নিল গ্রামের মানুষ খেলাধুলাকে খুবই আকর্ষণ করে খুবই ভালোবাসে যেখানেই হোক না কেন সেখানেই দেখতে যাবে কাজে ফাঁক কাজ সেরে কিংবা সব কিছুতেই খেলা দেখবেই গ্রামের মানুষ খুবই ভালোবাসে আর খেলাও গ্রামের মানুষকে খুবই আকর্ষণ করে